হ্যালো হ্যাঁ হ্যাঁ বিমল স্যার বলছি আপনি কে ও তোমার কোন স্ট্রিম ছিলো সায়ন্সে তাইতো বেশ ঠিক আছে তো তোমার রেজাল্ট বেরিয়েছে তুমি কত পেয়েছো চারশো দশ বেশ ঠিক আছে চারশো দশ খুবই ভালো নম্বর তা এখন তুমি তাহলে কি করছো শোনো যেহেতু তুমি তুমি কোন বিভাগে বললে আর্টস না সায়েন্স কী বললে সায়েন্সে সায়েন্সই হবে তো তুমি যেহেতু সায়েন্স নিয়ে পড়েছো সেহেতু তুমি এইখানে বর্ধমানে অনেক কলেজ রয়েছে সেখানে তুমি স্নাতক স্তরে পড়াশোনা করতে পারো কিন্তু স্নাতক স্তরে পড়ে তোমার লাভ নেই তার কারণ এসএসসি পরীক্ষা এখন বন্ধ আছে ঠিক আছে তো তুমি এখন নিট এইগুলো চেষ্টা করো অথবা ডাব্লুবি চেষ্টা করো ঠিক আছে এছাড়া আরও অন্যান্য লাইন আছে নার্সিং কিন্তু তুমি যেহেতু ছেলে তাই ওটাকে আমি বেশি প্রেফার করতে বলবো না ঠিক আছে নিটে তোমাকে সর্বভারতীয় পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জয়েনটা হচ্ছে তোমার রাজ্য স্তরে পরীক্ষা যেহেতু তোমাকে আগে চয়েস করতে হবে তোমার কী আগ্রহ তোমার কী ইঞ্জিনিয়ারে আগ্রহ না ডাক্তারে আগ্রহ ঠিক আছে আর একটা কথা তোমাকে বলে রাখি এখন তুমি জানো না আমাদের স্কুলে যেহেতু আমি তো ইস্কুল প্রশাসক তুমি জানো সেহেতু আমাদের স্কুলে একটা ফ্রীতে কোচিংয়ের ব্যবস্থা করেছি তোমাদের জন্য একবছর হবে কোচিংটা তুমি নিতে পারো স্কুলের তরফ থেকে যারা এইবছর দ্বাদশ শ্রেণীতে পড়ছো অথবা তুমি মানে যারা পাশ করেছ তারাও নিতে পারো ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রী তোমাকে ইন্টারভিউ কিচ্ছু দিতে হবে না তুমি আসবে কালকে আমার কাছে এসে নামটা নথিভুক্ত করবে আগামী মাসে দশ তারিখে আরম্ভ হবে তুমি এতে তারপরে যোগদান করবে ঠিক আছে কোচিংটায় আচ্ছা শোনো আর একটা কথা তোমাকে বলার আছে এখানে আমার যে তুমি হয়তো জানো না যে এখন তুমি যদি ভালো র্যাঙ্ক করে যদি কোনো বেসরকারি কলেজে ভর্তি হও তুমি হয়তো ভাবছো প্রচুর টাকা লাগবে তাই না কিন্তু এখন হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এসছে মানে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি বিনা পয়সায় ভর্তি হতে পারবে সরকার তোমাকে লোন দেবে তুমি চাকরি পাওয়ার পরে লোনটা শোধ করবে ঠিক আছে হ্যাঁ তুমি বাড়িতে আলোচনা কর তোমাকে প্রথমে চয়েস করতে হবে দুটো দিক যে তুমি ইঞ্জিনিয়ার হবে না তুমি ডাক্তার হবে তারপরে আর সেই বিষয়টা মানে তারপরে তুমি চিন্তা করে আমাকে জানাও কারণ তুমি জানো ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে পদার্থবিদ্যা রসায়ন এবং গণিত দরকার আর বাই আর এ নিটে গেলে তোমাকে পদার্থবিদ্যা রসায়ন জীবনবিজ্ঞান দরকার তো পদার্থবিদ্যা রসায়নটা কমন কিন্তু তুমি গণিত আর জীবনবিজ্ঞানর মধ্যে যেকোনো একটাকে চয়েস করো ঠিক আছে দিয়ে তুমি সেটাকে আমাকে জানাও তারপরে বাকি কথা হবে ঠিক আছে আমি কাল স্কুলে ফাঁকা আছি বিদ্যালয় তুমি কাল এসো ঠিক আছে বেশ আমার একটা মিটিং আছে আমি রাখছি এখন হ্যাঁ